হ্যাঁ আমি বায়ো গ্যাস প্ল্যান্ট দেখেছি এটি মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে তার কারণেই বায়ো গ্যাসের সাহায্যে আধুনিক যে গ্যাস আমরা ব্যবহার করি তার সাবস্টিটিউট হিসাবে কাজ করে তার কারণ এই গ্যাস বায়ো গ্যাসের সাহায্যে আমরা রান্না বান্না করতে পারি এছাড়াও অন্যান্য কল কারখানার কাজেতেও এগুলোকে আমরা ব্যবহার করতে পারি ব্যবহারের ফলে কী এমনি সাধারণ গ্যাস যে আমরা ব্যবহার করি তার থেকে এটা অনেক সুলভে পাওয়া যায় এবং খুব সহজে তৈরি হয় বলে বায়ো গ্যাসটাকে আমরা সহজেই ব্যবহার করতে পারি এবং এটা খুব উপযোগী